হ্যাঁ বলো কেন খারাপ বেরিয়েছে কেন কিন্তু আমি আগেও তো জল দিয়েছি কোই খারাপ তো হয়নি কিন্তু আমি খারাপ জল দেব কেন আমি তো আরও পাঁচ বার দিয়েছি কোই আগে তো কমপ্লেন জানাননি আচ্ছা এবার কী কারণে খারাপ বেরিয়েছে আমি দেখব দেখে এবার বলব কী কারণে আচ্ছা ফেরত দিয়ে দেবে আমি ওটা দেখব কী কারণে খারাপ বেরিয়েছে দিয়ে আমি নূতন দিয়ে দেব আচ্ছা পয়সা দিতে হবে না আর জলটা খারাপ বেরিয়েছে যখন পয়সা দেবে কেন আমি তাহলে কালকে যাব আচ্ছা কটার সময় কটার সময় যেতে হবে বল চলে যাব আচ্ছা আমি বিকেলের দিকে যাব জলটা আমি আরও পাঁচটা ঘরে দিই কেউ বলেনি খারাপ বেরিয়েছে এবার কী কারণে খারাপটা বেরিয়েছে আমাকে তো জানতে হবে হ্যাঁ হ্যাঁ আমি নতুন জলের বোতলও নিয়ে যাব আর ওইটাও ফেরত নিয়ে আসব আচ্ছা রাখো